আশেপাশে জায়গায় বা শহরে ভ্রমণ করার ক্ষেত্রে আমাদের সকলকে অবকাঠামো বা পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন অবশ্যই হতে হয় কেননা এই সমস্ত আমাদের এলাকাগুলিতে যানবাহন পরিষেবা অত্যন্ত উন্নত নয় যার ফলে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে বা পরিবহনের ক্ষেত্রে আমরা যখন যাই কোনো জায়গায় তখন সঠিক সময়ে কোনোরকম যানবাহন উপযুক্ত পাই না এবং এখানে পর্যাপ্ত পরিমান থেকেও ভাড়া যথেষ্ট বেশি যার ফলে অত্যধিক ব্যয়বহুল হয়ে যায় আমাদের যাত্রাটি এবং সঠিক সময়ে তো গাড়ি পাওয়াই যায় না যার ফলে আমাদের সময়ের নষ্ট হয় এবং সময়ের ক্ষতি হয় তাছাড়া এখানে পরিবহন ব্যবস্থা যদি সঠিক সময়ে গাড়ি পেয়েও যাই তখন আমরা দেকতে পাই যে ট্রাফিক অবস্থা এতটাই দুর্বল যার কারণে কিছুক্ষন ছাড়া ছাড়াই রাস্তার মধ্যে জ্যাম লেগে যায় জ্যাম লেগে যাওয়ার ফলে গাড়িগুলি অনেক্ষন রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে হয় এবং সকলেরই কাজের অনেক ক্ষতি হয়ে যায় এসমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন দৈনন্দিন জীবনে আমাদেরকে অবশ্যই হতে হয় এবং ভ্রমণের সময়ও অবশ্যই হতে হয়